হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি বলুন হ্যাঁ আমার আজকে যাওয়া হয়নি আমি আজকে এই দোকান থেকেই ইয়ে করছি হ্যাঁ তো বলুন কি কি লাগবে আসলে আমি আজকে দোকানে হ্যাঁ তা ওইদিকে একটা তোমার ওই বন্দুকগুলো দেওয়ার ছিল বুঝলে তো ওই পেরিয়ে তোমার ওই কাসাই নদী পেরিয়ে ওই টামনার দিকে ওইদিকে যাওয়ার ছিল তো ফেরার পথে তাহলে আমি তোমাকে দিয়ে যাব কি লাগবে সেটা বল পেরিয়ে তোমার ওই কাসাই নদী পেরিয়ে ওই দিকে ওইদিকে যাওয়ার ছিল তো ফেরার পথে তাহলে আমি তোমাকে দিয়ে যাব কি লাগবে সেটা বল আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও ধরো আমি লিখে নিচ্ছি এক এক করে বল তুমি হ্যাঁ বল আলু দু কেজি ভিন্ডি পাঁচ কেজি আচ্ছা তারপর তারপর দু আঁটি আচ্ছা আচ্ছা আজকে ঠিক আছে আজকের ডেটে তাহলে বিলটা করে দিচ্ছি প্রথমে আলু আলু এখন কুড়ি টাকা কেজি ঠিক আছে আলু কুড়ি টাকা কেজি তারপরে আপনি বললেন হচ্ছে পটল না তারপর পটল মোটামোটি ওই দশ টাকা কেজি আর গাজর বারো টাকা আর আর কি বললেন হ্যাঁ ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম ক্যাপসিকাম একটা হচ্ছে পনেরো টাকা দেখুন পুরোটা যেটা হচ্ছে টোটাল টোটাল আপনার দাঁড়াচ্ছে ষাট টাকা ঠিক আছে আপনি আমায় চল্লিশ টাকা দেবেন দেখুন আমি আমি অতদূর যাব অতদূর থেকে আবার আপনার বাড়ি যাব সেটারও তো একটা ভাড়া আছে না বুঝতেই পারছেন তো সেই আমি তাও আমিতো তাও কুড়ি টাকা আপনাকে ছাড় দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারও নয় আমারও নয় পঁয়ত্রিশ টাকাই আপনি দেবেন ঠিক আছে দেখুন পঁয় তিরিশ দিলে আমার একদমই লাভ থাকবে না আমি তালে লস হয়ে যাবে পুরো পঁয়তিরিশ টাকাই আপনি দিন তাতেই হবে ঠিক আছে

ঠিক আছে আমি সেভাবেই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আপনাকে আমি দিয়ে দেব আমি এই নাম্বারে আপনাকে ফোন করব আপনি এসে নিয়ে নেবেন ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ